অবশ্যই যদি সুযোগ দেওয়া হয় আমি ভারত বা আমার রাজ্যের শিল্পশৈলীগুলোকে অন্যান্য দেশকে দেখাতে চাইবো কারণ অবশ্যই এগুলো আমাদের নদীয়া জেলার অবশ্যই গর্ব তার কারণ হলো নদীয়া জেলায় বিভিন্ন ধরনের যেমন তাঁত বিভিন্ন ধরনের মানে তাঁতের কাজ রয়েছে সেখান থেকে আমরা যে সমস্ত বিভিন্ন শাড়ি পাওয়া যায় বিভিন্ন হাতের বিভিন্ন কাজ রয়েছে যে হাতের কাজগুলো যদি বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে মানে পৌঁছায় তাহলে সেই সমস্ত দেশের আরও মানে সে সমস্ত দেশ আমাদের এই নিজেদের শিল্পশৈলীগুলোর সম্পর্কে আরও ভালোভাবে জানতে পারবে আরও প্রচুর পরিমাণ আর্থিক দিক থেকে প্রচুর পরিমাণে উন্নতি ঘটবে সে সমস্ত জায়গার যে সমস্ত মানুষের রয়েছে তারা যদি এখান থেকে যে সেই জিনিসগুলো কিনে নিয়ে যায় তাহলে আমরা আর্থিক দিক থেকে এই দেশ আরও উন্নতি ঘটবে অবশ্যই আমি নিজের দেশের নিজের শিল্পশৈলীগুলোকে চারিদিকে যতটা ছড়িয়ে পড়বে সেগুলো আমাদের অবশ্যই গর্বের বিষয় বিভিন্ন ধরনের হাতের কাজ যেমন এখন আরও বেশিভাবে যেই জিনিসগুলো আগে বন্ধ হয়ে গিয়েছিল কিন্তু এখন বেশি হাতের কাজগুলো আরও বেশিভাবে হচ্ছে সেই সমস্ত হাতের কাজগুলো যদি পুনরায় আবার তৈরি করা হয় হাতে তৈরি বিভিন্ন ধরনের শাড়ি থেকে শুরু করে হাতের তৈরি বিভিন্ন ধরনের বিভিন্ন মানের মেয়েদের সাজগোজের বিভিন্ন ধরনের জিনিস যদি আবার পুনরায় নতুন করে তৈরি করা অবশ্যই আমার আমার ভীষণ ভালো লাগবে অবশ্যই আমি নিজে যদি কোনও জিনিস তৈরি করতে পারি বা নিজে কোনও জিনিস যদি নিজে তৈরি কো মানে নিজে গড়তে পারি তাহলে সেই সমস্ত জিনিসগুলোকে আমি অবশ্যই সেই সমস শিল্প মানে সেই শিল্পশৈলীগুলি অবশ্যই সমস্ত সাধারণ মানুষদেরকে দেখাতে চাইবো